আমি উদয়পল্লী প্রশান্ত ইলেকট্রিক্স দোকান থেকে একটি হ্যাভেল কোম্পানির সিলিং ফ্যান ক্রয় করেছিলাম ফ্যানটি আশা করেছিলাম খুব ভালো হবে কিন্তু দেখা যাচ্ছে কিছু দিন ব্যবহার করার পরে ফ্যানের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে আওয়াজটা বেশি হচ্ছে এবং যে ইলেকট্রিক বিল কম আসছে সেটাও হচ্ছে না বা আপনার লনজিভিটির দিক থেকে চিন্তা করেছিলাম যে লনজিভিটি হয়তো ভালো হবে কিন্তু দেখছি তার উল্টোটা এখন জানি না কেন এরকম হচ্ছে